পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক স্বাস্থ্যব্যবস্থা রয়েছে যেমন কিছু কিছু হসপিটালে বেড ঔষধ বাচ্চা অক্সিজেন বাথরুম এগুলোর অসুবিধা রয়ে গেছে যেমন কিছু মানে অনেক পেশেন্ট হয়ে গেলে কেউ বেডে শুতে পাচ্ছে কেউ ভুঁইয়ে শুচ্ছে যেমন ওষুধ আছে কিন্তু ফুরিয়ে গেছে সেই ওষুধগুলো আনাবার চেষ্টা করা হোক বাচ্চারা যেমন বাচ্চাদের ঔষধের ব্যবস্থাটা তাড়াতাড়ি হয় যারা অসুস্থ হয়ে গেছে গেছে কিন্তু তাড়াতাড়ি যাতে তাদের চিকিৎসাটা তাড়াতাড়ি হয় আর তোমার অক্সিজেনের ব্যবস্থাও আছে তাতে যেমন সেইটা যেমন আরও বেশি হয় সেইটাও দেখতে হবে আর বাথরুমগুলো নোংরা আছে সেইগুলোকে একটু যেমন পরিষ্কার করার ব্যবস্থা করে সেইটি দেখতে হবে স্বাস্থ্য বীমা যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিয়ের অপারেশন হয়ে যায় এখন স্বাস্থ্যসাথীর মাধ্যমে অনেককিছুই হয় এখন স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে বলে গরিব মানুষ থেকে শুরু করে বড়লোকদের অনেক সুবিধা হয়েছে